পুরুলিয়া জেলাতে বাইরে থেকে যে সমস্ত মানুষজন আসে তাদের থাকার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে যদি কোনও ব্যক্তি পুরুলিয়া ঘুরতে বা পুরুলিয়াকে জানতে আসে তাহলে তাদের জন্য স্বল্প মূল্যে বিভিন্ন হোটেল ও বিভিন্ন ভাড়া বাড়ি পাওয়া যায় অতি সহজেই এছাড়াও পুরুলিয়া জেলার যে সব দর্শনীয় স্থানগুলি আছে সেই স্থানগুলির সামনাসামনি অনেক হোটেল বা থাকার ব্যবস্থা আছে বাইরে থেকে যে সব ছাত্র ছাত্রী পুরুলিয়াতে পড়াশুনা করতে আসে তাদের থাকার জন্য বিভিন্ন ছাত্রাবাস বা ছাত্রীনিবাসের ব্যবস্থা আছে এখানে জলের ব্যবস্থা এবং খাবারের সুবন্দোবস্ত থাকে